বন্ধুদের সঙ্গে বাইক ট্রিপ বা বাইক রাইডের যদি কথা হয় তাহলে আমি প্রথমে বলবো ট্রিপের জন্য আমি আমার হাজব্যান্ডের সঙ্গেই যাই আর সেইভাবে কোনো পরিকল্পনা থাকে না ব্যস্ততার মধ্যে দিয়েও আমরা স্যাটারডে সানডে যাই ঘুরে আসি খুব লং ট্রিপে হয়তো কখনও যায়নি হ্যাঁ গেছি যেমন চুঁচুড়া গেছি আর কোথায় এই টুকটাক এদিক ওদিক গেছি হয়তো এটা এক দু ঘণ্টা তিন ঘন্টার জন্য হয়েছে কখনও কখনও বাপের বাড়ি এসছি আর বন্ধুদের সঙ্গে বলতে আমার বরের বা হাজব্যান্ডের সঙ্গে যে ট্রিপটা হয় বন্ধুদের কোনো পরিকল্পনা ছাড়াই হঠাৎ প্ল্যান হয়ে যায় আবার ওদের সঙ্গে আমরা অনেকে সবাই মিলে বাইক ট্রিপে আসলাম যে যার ওয়াইফের সঙ্গে বাপের বাড়ি গেলাম কিংবা ছোটোখাটো কোথাও ঘুরে আসলাম যেমন কলকাতার ইকো পার্ক হলো সায়েন্স সিটি হয়ে গেলো আবার কখনও কারেও গেছি সেক্ষেত্রে রাইটেও হয় আবার কখনও ওলা উবের হয় কখনও নিজেদের পার্সোনাল কারেও হয় তো সেই ট্রিপের জন্য কোনো নির্দিষ্ট প্ল্যান থাকে না তবে বেশিরভাগ রাইডটা আমি আমার হাজব্যান্ডের সঙ্গেই করেছি আর এটা সপ্তাহের দু দিন বা এক দিন কিংবা কখনও হঠাৎ কোনো পরিকল্পনা হয়ে যায় ব্যস্ত তো সবাই থাকে কিন্তু তার মধ্যেও সময় বের করে নিজেদের জন্য তো সময় বের করতেই হবে নিজেদের মন আনন্দ মাথা শান্তি এগুলো যদি না থাকে তাহলে মনে হয় না যে কোনো কাজে মন বসবে তো আমি বলবো যে ট্রিপের জন্য বা ঘোরার জন্য প্ল্যান করার দরকার নেই যখনই সময় পাচ্ছেন বা পাবেন অবশ্যই বেরিয়ে যাওয়া উচিৎ